হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ মাটি পাওয়া যায় আমি তো মাটি বিক্রি করি কী কী মাটি লাগবে বলুন এই এঁটেল মাটি বেলে মাটি দোআঁশ মাটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা দোআঁশ মাটি নিন ওই মাটিটা তো খুব ভালো হয় গাড়ি হাজার টাকা আছে কোনোটা আটশো টাকা আছে কোনোটা ধরো হচ্ছে আ সাতশো টাকা আছে মানে মাটি হিসাবে দাম তুমি যেমন মাটি নেবে তোমার মাটির তেমনই দাম হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ তোমার যেদিন লাগবে তুমি লোক পাঠিয়ে দেবে এখানে অনেক বিভিন্ন ধরনের মাটি পাওয়া যায় তুমি এখানে পাঠিয়ে দেবে বাগান টাগান করার জন্য কি বাড়ির জন্য যার জন্য হোক এখানে প্রচুর মাটি পাওয়া যায় আর আমি মাটি বিক্রি করি তো লোক হ্যাঁ মাটি এখানে অনেক ধরনের পাওয়া যায় তুমি যেমন মাটি নেবে তেমনই দাম মাটির মাটি হিসেবে দাম হাজার টাকা আছে সাতশো টাকা আছে আটশো টাকা আছে গাড়ি হিসেবে মাটির দাম তো তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নেবে

হ্যাঁ হ্যাঁ বাগানের জন্য তো হ্যাঁ বেলে মাটিটা তো ভালো হবে না এঁটেল মাটি দোআঁশ মাটি এগুলো একটু ভালো হয় হ্যাঁ আমি মাটি বিক্রি করি তো তো ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ